আমি যেই বেড শিট কভারটা কিনেছিলাম সেটি খুব ভালো কারণ সেই বেড কভারটি ওই সাইজে অনেকটা বড়ো রয়েছে আমার বিছানায় বেড শিটটা যখন বিছানার মধ্যে পারছি তখন সেই জিনিসটা ভালোভাবে সাইডে ভালোভাবে ছড়িয়ে আমি ঠিকমতো গুছিয়ে রাখতে পারছি জিনিসের রঙটা বেড শিট কভারের রঙটা চটছে না একই রঙই আছে বা অনেক বেড শিট হয় যে কাচার পর রঙ চটে যায় কুঁচকে যায় সেই জিনিসগুলো হচ্ছে না সুতো বা ইত্যাদি তাড়াতাড়ি বেরোচ্ছে না বেড শিট কভারটা থেকে দামেও অনেক কম ছিল আমরা একটি নির্দিষ্ট কম দামের মধ্যে এই জিনি বেড শিটটা কিনতে পেরেছি